আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে বিদ্যুৎ একটি অপরিহার্য সম্পদ বলে আমরা মনে করি তবে এ বিদ্যুৎ থেকে সবসময় একটু নিজেকে বিপদমুক্ত রাখাটা অনেকটা জরুরি আমার মনে হয় কারণ আমরা বেশিরভাগ সময়ে লক্ষ্য করি যে গ্রামে যারা দারিদ্রসীমার অনেকটা নিচে বা পিছিয়ে পড়া মানুষ যারা হয়তো একটু নিজেকে সাশ্রয় বা নিজেকে একটু অল্প কিছু মানে নিজেকে একটু অল্প কিছু সাশ্রয় করার জন্যে যে হুকিং সিস্টেম যেটা ব্যবহার করেছে যেমন সরাসরি বিদ্যুতের খুঁটির লাগোয়া যে তার সেই তারে হুকিং সিস্টেম করে বাড়িতে কারেন্ট নেওয়া এবং সেই কারেন্ট নিয়ে জমি চাষ ক্ষেত্রে ব্যবহার করা বলুন বা অন্য কলকারখানা জনিত কারণে বেশিরভাগ সময়ে আমরা লক্ষ্য করি যে হুকিং সিস্টেমটা বেশি চলছে এর থেকে অনেক সময় সচেতন মানুষকে হতেই হবে আর সচেতন না হলে বিপদের সম্মুখীন আপনাকে হতেই হবে এবার এই জন্যে মানুষকে মানে ইলেকট্রিসিটিতে যে সমস্ত ওয়ার্কিং সিস্টেম ভুক্ত যেসব মানুষ আছে তাদেরকে সবসময় সজাগ থাকতে হবে যে বিদ্যুতের খুঁটি থেকে হুক না নিয়ে মানুষ যেন সরাসরি নিজেদের ব্যবহৃত মিটার থেকে কারেন্ট ব্যবহার করে অনেক সময় দেখা যায়

কারেন্ট ব্যবহার করার পর্যায়ে কারেন্ট চলে গেলো যাওয়ার পরে মানুষ সেই মুহূর্তে বুঝতে পারে না হুট করে কারেন্ট চলে আসলো অনেক সময় মানুষ ইচ্ছা করে প্লাগ বোর্ডে বা সুইচে হাত দিয়ে ফেললো এবং কারেন্টটা চলে আসার পরে মানুষের অনেক বিপদের সম্মুখীন হতে পারে